হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন

বোলডাঙ্গি সুপার মার্কেটে নতুন পোশাক ওখান থেকে নিলে ভালো হবে আরও কম দামে হবে হ্যাঁ হ্যাঁ ওখানে সব রকমেই পাওয়া যায় কম দামের বেশি দামের কম দামে পেয়ে যাবেন আপনি কি লেডিস লেডিসদের দোকান করবেন না বয়েজ আচ্ছা ঠিক ওখানে শাড়ি কুর্তি সব রকমই পেয়ে যাবেন এখন কম দামে পেয়ে

কাল কাল চলে আসেন দিদি আপনি কাছ চলে আসেন কাল সকালে দোকানে চলে আসেন আমার একটা কাস্টমার এসছে তো আমি পরে ফোন করছি রাখছি